পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভারতের অন্যান্য রাজ্যের সংস্কৃতির সাথে কীভাবে আমাদের তুলনা বলতে আমরাদের মুম্বাইয়ে হয় গণেশ পুজো সেটাই খুবই বিখ্যাত মুম্বাইয়ে এবং ভারতের বা আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে দুর্গা পুজো খুবই প্রযোজ্য সব থেকে বড়ো উৎসব আমাদের দুর্গা পুজো যে টাইমে দুর্গা পুজো আমরা খুবই ব্যস্ততার সহিত কাটে এবং চার দিন আমাদের মহাউৎসব পালন হয় তো চার দিনের মধ্যেই কেউ কেউ দশ দিনও মাকে রাখে দুর্গা দুর্গা মাকে রাখি এই সময়তেই আমাদের দুর্গা উৎসবে নাচ গান কোনো কিছু আয়োজন পরিবেশন করা কোনো অনুষ্ঠান হয় সেই হিসেবে বিভিন্ন আমাদের প্রতিযোগিতা পালন হয় অনেক কিছু আমাদের হয়ে থাকে তেমনই মুম্বাইতে গণেশ পুজো হয় গণেশকেও অনেকভাবে স্বীকৃতি দেওয়া হয় অনেকভাবে অনেক ধরণের পুজো হয় গণেশকে মাত্র দু এক থেকে বা দুদিন সেই গণেশ পুজো হয় গণেশকে রাখা হয় তাকে অনেক তাদের মধ্যে অনেক ব্যস্ততা দেখা যায় এবং সে গণেশকে নিয়েও তারা বিভিন্নভাবে তাদের তাদের মন প্রাণ দিয়ে তারা পূজা অর্চনা করে এবং আমাদের সব থেকে বড়ো উৎসব হচ্ছে আমাদের দুর্গা পূজা দুর্গা আমাদের সব বাহন নিয়ে আমাদের এখানেই পশ্চিমবঙ্গে আসে এবং আমরা খুবই যত্ন সহিত পূজা অর্চনা করি এবং সবাই মিলে আমাদের পুষ্পাঞ্জলি দাওয়া হয় পূজা অর্চনা করা হয় প্রদীপ জ্বালানো হয় প্রভৃতি মহা উৎসব পালন হয় তো দুর্গা পূজা এবং গণেশ পূজা আমাদের পশ্চিমবঙ্গের দুর্গা পূজা খুবই সুন্দরভাবে হয় এবং মুম্বাইতে গণেশ পূজাও খুব সুন্দরভাবে পালিত হয়